আমাদের গ্রামে সব ধরনেরই ব্যবসা করা হয় যেমন আমি তো কাপড়ের ব্যবসা করি কেউ কেউ কসমেটিকসের ব্যবসা করছে কেউ মাছ ব্যবসা করছে কেউ সবজি ব্যবসা করছে কেউ বা মুদিখানার দোকান করা আছে কেউ মানে সব রকমের সবাই সব ধরনেরই ব্যবসা করে কেউ জুতোর দোকান করে আছে কেউ বা মানে কী পানের দোকান কেউ চায়ের দোকান এমনি ধরনের সবাই সব রকমেরই ব্যবসা করে আর যেমন আমরা গ্রামের মানুষ তো গ্রামের মানুষ আমরা তো সবাই সবাই তো শহরে গিয়ে কাজ কাম করে না সবাই শহরে যেতেও চায় না তো যারা গ্রামে থাকে গ্রামে তো কিছু তো করতে হবে তো তখন কেউ মানে মাঠে চাষ করছে করে ধান পাচ্ছে সেই ধান নিয়ে চাল তৈরি করছে চাল করে সেই চাল ব্যবসা হচ্ছে কেউ আবার বাড়িতে বাড়িতে গিয়ে স্টেশনারির জিনিসপত্র নিয়ে ব্যবসা করছে কেউ মাছ ব্যবসা করছে কেউ আবার সবজি নিয়েও যাচ্ছে ব্যবসা করছে তো এইভাবে সব রকম কোনো রকম মানে জীবন মানে চলার জন্য চালানোর জন্য সব কিছু গ্রামে থেকে যতটুকু হয় যা হয় সেইভাবে তারা সবাই আমরা সেইভাবে ব্যবসা করে খাই কারণ আমাদের সবাইয়ের শহরে কলকাতায় গিয়ে কাজ করা সম্ভব না গ্রামে বাচ্চাকাচ্চা নিয়ে থেকে সবাইকে নিয়ে আমরা যে যেমনভাবে পারি সে সেইভাবে ব্যবসা করি কাপড় জামার কাপড় বিক্রি করছি তো এই স্টেশনারি ইয়ে করছি তো ঘরে বসে যদি কেউ পারছে বিড়ি বানাতে তো বিড়ি বানিয়ে বিক্রি হচ্ছে এইভাবে সবাই সব রকম ব্যবসা আমরা করি